আমরা বাঙালি এবং আমাদের প্রধান ভাষা বাংলা এটা আমরা গর্ব করে বলতেই পারি যে বাংলা আমাদের প্রধান ভাষা কারণ আমাদের বাংলাতে যে সমস্ত গুণী বেনী মহাঋষিরা জন্মেছেন তারা যে সমস্ত কার্যকলাপগুলি করেছে তাদের গুরুত্ব আমাদের সংস্কৃতে প্রায় অপরিসীম এবং তারা তো তা আমাদের শুধু বাঙালি নয় গোটা বিশ্বের ওপর যে ছবি তাদের ফেলে গিয়ে রেখেছেন বা যে ছবি গেঁথে রেখে গিয়েছেন তাতে অনেকটাই আমাদের বাংলা ভাষাকে ওন বিশ্বের চোখে অন্যান্য দেশেতে অন্যান্য ভাষার তুলনায় বাংলা ভাষাটাকে একটি বেশিই এগিয়ে রেখেছে এবং বাংলা ভাষার ইতিহাস জুড়ে অন্যান্য ভাষা ও সংস্কৃতির দ্বারা নানাভাবে এইখা এই ভাষা প্রবাহিত প্রভাবিত হয়েছে বিভিন্ন ধরনের মুনি ঋষিরা তারা অন্যান্য ভাষাতে গান বা অন্যান্য কবিতা লেখেন বা গল্প লেখেন তারাও বাংলা ভাষাকে তারা ওই সমস্ত ভাষার সাথে যুক্ত করে বাংলা ভাষাকে আরও উন্নত করার তোলার চেষ্টা করেছে এবং নানা ধরনের সংস্কৃতি বা অন্যান্য সমস্ত ভাষা থেকে কিছু কিছু শব্দ নিয়ে বাংলার সাথে যুক্ত করে বাংলাকে আরও মধুরময় করে তুলেছে এবং বাংলা ভাষাতে উচ্চারণে যাতে সেই স্ অন্যান্য ভাষাগুলো সঠিকভাবে উচ্চারিত হয় সেইক্ষেত্রেও বিশেষভাবে নানা ধরনের নিয়মাবলী লিখে গিয়েছেন এবং বাঙালিদের যে সমস্ত সংস্কৃতি রয়েছে তার ওপরও অন্যান্য ভাষা বাংলা ভাষাকে প্রভাবিত করেছে এছাড়া অন্যান্য ভাষাতে লেখা নানা ধরনের ঋষি মুনি ঋষিরাও বাংলা ভাষাতেও নানা ধরনের গান বা কবিতার চর্চা করে গিয়েছেন এবং এর ফলে বাংলা ভাষার অনেকটা উন্নতি ঘটেছে